বাইক চালানোর শুরুতে অনুপ্রাণিত করেছিলাম এবং বসা সম্পর্কে ভালো আপনার জলমালো কী হবে বলতে দেখেন বাইক প্রথমত আপনাকে প্রথমে আপনাকে চালানো শিখতে হবে শেখার পর আস্তে আস্তে আপনি যখন বাইক চালানো শিখে যাবেন তখন আপনার অটোমেটিকই অভিজ্ঞতা বাড়বে তো বাইক আপনি যত চালাবেন বা আপনি ভিড়ে যত চালাবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে আপনার তার সম্পর্কে ধারণা আরও বাড়বে মানে কখন কি গেয়ার দিতে হবে কখন কি গেয়ার কমাতে হবে আপনার কোন মুহর্তে আপনাকে ব্রেক টিপতে হবে কোন মুহর্তে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে এই সবগুলো আপনার অনেক এক্সপিরিয়েন্স দরকার তবে আপনি গাড়ি চালাতে পারবেন তো আপনি এক্সপিরিয়েন্সগুলো আনার জন্য গাড়ি প্রথমত আপনাকে চালানো শিখতেই হবে তো আপনার যখন শিখতে শিখতে একটা এমন পর্যায়ে আপনি চলে যাবেন এমন অভিজ্ঞতা আপনার হয়ে যাবে তো আপনার সম্পর্কে আপনার একটা ধারণা ভালো ধারণা সৃষ্টি হবে যে বাইকটা আমি কীভাবে হ্যান্ডেল করছি কীভাবে চালাচ্ছি কীরকমভাবে চলছে গাড়ির সম্বন্ধে আপনার ফুল ডিটেলস আপনার আওতায় চলে আসবে এবার এখনকার যুগে গাড়ি চালানোটা কোনো ব্যাপারই না এখন খুব তাড়াতাড়ি খুব সহজেই সবাই বাইক চালানো শিখে যাচ্ছে কারণ বাইক একটা এখন নর্মাল জিনিস হয়ে গিয়েছে তো বাইক আপনি যত চালাবেন আপনার তত অভিজ্ঞতা বাড়বে আর অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আপনার থাকলে আপনি গাড়ি অনায়াসে খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারবেন